হ্যাঁ আমি একটি খুব আমার প্রিয় খাবার রান্না করেছিলাম আবার সেই রান্নাটি অনেক লোকের জন্য করতে হয়েছিলো কারণ সেই রান্নাটি এতটাই সুন্দর আমি করতে পারতাম সেটা সবাই জেনে একটি অনুষ্ঠানে আমাকেই সেই রান্নার দায়িত্ব দেওয়া হয় সেটা হলো পায়েস এই পায়েসটা আমি এত সুন্দর রান্না করতে জানি যে যে সব লোক আমাকেই দায়িত্ব দিয়েছিলো এই পায়েসটা রান্না করতে আর সেটা একটা বিয়েবাড়ির অনুষ্ঠান ছিলো আর আমি এই পায়েসটি খুব সুন্দরভাবে রান্না করেছিলাম আর এই পায়েসটি রান্না করার সময়ে আমি প্রথমে একটি হাঁড়ি নিয়েছিলাম জল নিয়েছিলাম তারপর গ্যাস জালিয়ে আমি হাঁড়িতে জলটা প্রথমে গরম করতে দিয়েছিলাম তারপর জলটা গরম হয়ে গেলে তাতে আমি পায়েসের চাল তুলে দিয়েছিলাম সেই চালটি একটু সিদ্ধ হলে তার সাথে আমি দুধ মিশিয়ে দিয়েছিলাম দুধ মিশিয়ে চালটাকে ভালোভাবে আরেকটু ফুটিয়ে নিয়েছিলাম ভালোভাবে যাতে সিদ্ধ হয়ে যায় তাপর সিদ্ধ হয়ে গেলে একটু চালগুলো নরম হয়ে গেলে তখন আমি তাতে মিষ্টি দিয়েছিলাম মানে চিনি দিয়েছিলাম আর এই চিনি দেওয়ার পর এত সুন্দর স্বাদ এত সুন্দর গন্ধ উঠেছিলো তাছাড়াও আমি দুধ দেওয়ার সময় দুধের সাথে একটু আমুল দুধের পাউডারও দিয়েছিলাম যাতে পায়েসটা আরও স্বাদ ভালো লাগে আর লাস্টে পায়েসটা হয়ে যাওয়ার পর আমি শেষে এর উপরে লবঙ্গ এলাচ ছড়িয়ে দিয়েছিলাম যাতে পায়েসটা দেখতে খুব ভালো লাগে এমনকি খেতেও খুব সুন্দর লাগে আর এই পায়েসটি খেয়ে সবাই খুব আমার নাম করেছিলো তারা বলেছিলো খুব সুস্বাদু পায়েস হয়েছে এটা আর প্রতিটা অনুষ্ঠানেই আমাকে দিয়ে তারা পায়েস রান্না করাত